এগুলোর ব্যাপারে কোনো পদ্ধতি হয় না তো যদি পদ্ধতির কথা বলতেই হয় তাহলে ধরে নেওয়া যায় যে যদি কেউ কোনো দিকে তাকিয়ে রয়েছে সেদিকে তাকাতে তাকাতে হয়তো তার মনে হলো যে হ্যাঁ এখান থেকে আমি কিছু একটা আইডিয়া পাচ্ছি সেই আইডিয়াটাকে নিয়ে সে এখন এক্সিকিউট করবে ভাববে সে আইডিয়াটাকে ওপর দিয়ে দেখাবে না সেটাকে নিচ দিয়ে দেখাবে কীভাবে সেটাকে সে একটা মানুষের সামনে তুলে ধরবে বা কীভাবে সেটাকে আঁকবে সেটা ভাবতে এবং সেটাকে বানানো শুরু করার একটা বহুত লম্বা সময় দরকার এবং আমার নিজের পদ্ধতি হচ্ছে আমি এখনকার সময় তো ফোন আছে তো ফোনে আমি কিছু একটা হুট করে দেখলাম আমার মনে হলো আমার এটা ভালো লাগল সেই সেটা এঁকেছে সেটাকে হয়তো সিমিলারলি কপি করার চেষ্টা বা কোনোভাবে ওইটাকে নিজের ভাব মতো করে আঁকার চেষ্টা মানে আমি করি তো হুট করে নেচার থেকে অনেকে ইন্সপিরেশন নেয় কেউ এখন যেহেতু অনলাইনের যুগ কেউ অনলাইন থেকে ইন্সপিরেশন নেয় নিয়ে সে সেটাকে কপি করে বা নিজের একটুখানি টেস্ট ওয়াইজ ওটাকে চেঞ্জ করে বানানোর চেষ্টা করে যেমন এখন ডিজিটাল আর্ট হয়ে গিয়েছে বা কেউ যদি কাগজে আঁকতে চায় সে কাগজেও আঁকতে পারে তো সেটা স্যাম মানে সম্পূর্ণটাই তার নিজের ওপর আর সে সেটাকে যেভাবে চাইবে সে সেটাকে সেভাবে আঁকতে পারে